হ্যাঁ আমি আঁকার জন্য ক্লাস বা ওয়ার্কশপ নিয়েছি অনেক ছোটবেলা থেকেই আমি আঁকার জন্য ক্লাস নিয়েছি এবং আমি যখন ফাইভে পড়তাম তখন আমি আঁকার ক্লাস নিয়েছি আমার বাড়িতে এসে একজন স্যার আমাকে আঁকা শেখাতো আমি ক্লাস ফোর অবধি স্কুলেই আঁকা শিখতাম তারপর থেকে আমার আঁকা শেখার প্রতি আগ্রহ বেড়ে গিয়েছিল এবং তখন আমার ঘর থেকে আমাকে একটি আঁকার জন্য স্যার খুঁজে দেওয়া হয় এবং সেই স্যার আমাকে এসে সপ্তাহে একদিন করে আঁকা শেখাতেন এবং আমি আমার স্যারের কাছ থেকে অনেক অভিজ্ঞতাই পেয়েছি যেমন আমি আগে যা দেখতাম বইয়ে সেইগুলো আঁকতাম কিন্তু স্যার আমাকে এসে বিভিন্ন শট টাইপের আঁকা শিখিয়েছে যেমন কয়েকটি লেটার দিয়ে একটি ছবি বানানো বা এ বা বি লেটার দিয়ে এক একটি নিজস্ব নিজস্ব ছবি বানানো এবং কয়টি সংখ্যা লিখে তার মধ্যে ছবি বানানো এবং সেইগুলি দেখে আমি প্রথম প্রথম অবাক হয়ে যেতাম এবং আমার খুবই ভালো লাগত এছাড়াও আমরা আমি আগে বইয়ে যেমন রং করা থাকত সেরকম স্কুলের বইয়ের যেরকম রং করা থাকত সেরকমই করতাম কিন্তু তারপরে আমাকে আমার আঁকার স্যার এসে শিখিয়েছে কীভাবে শেড করতে হয় এবং একটা কালারের উপর আর একটা কালার কীভাবে মেশাতে হয় সেই জিনিসগুলো আমি আমার স্যারের কাছ থেকে অনেক বেশি অভিজ্ঞতা পেয়েছি এবং আমার খুবই ভালো লেগেছিল প্রথম প্রথম ওই আঁকাগুলি শেখার জন্য এবং এখন আমি বিভিন্ন জায়গায় আঁকার প্রতিযোগিতায় যাই এবং আমার নিজের খুব ভালো লাগে